মানুষের স্বাস্থ্য সুরক্ষার জন্য বেশ কিছু সরকারি সুযোগ সুবিধা দেওয়া হয় যেমন স্বাস্থ্যসাথী কার্ড এই কার্ডের মাধ্যমে পরিবার পিছু প্রতি বছর পাঁচ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসার সুযোগ দেওয়া হয় হাসপাতালে থাকাকালীন রোগীর সমস্ত খরচ তথা ওষুধের খরচ বহন করবে রাজ্য সরকার হাসপাতাল থেকে ছুটির সময় রোগীর গাড়ি ভাড়া বাবদ দুশো টাকা পর্যন্ত দেওয়া হবে এবং সরকারি হাসপাতালের ক্ষেত্রে তা পাঁচশো টাকা পর্যন্ত ধার্য করা হয়েছে আরও রয়েছে সরকারি স্বাস্থ্য বীমা এই প্রকল্পের আয়তায় নির্দিষ্ট তালিকাভুক্ত পরিবার সারা দেশের যে কোনো সরকারি এমনকি তালিকাভুক্ত বেসরকারি হাসপাতাল হাসপাতালে বছরে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে কভারেজ পেতে পারে যেহেতু এই প্রকল্পটি শুধুমাত্র অর্থনৈতিকভাবে বঞ্চিত মানুষের জন্য তাই সবাই এই অধীনে বিনামূল্যে চিকিৎসা বিমার জন্য যোগ্য নয় আরও একটি বিখ্যাত স্কিম হল জননী সুরক্ষা যোজনা মহিলাদের জন্য এসেছে এই স্কিম যার মাধ্যমে মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে ছহাজার টাকা পাঠানো হয় মায়ের অর্থনৈতিক নিরাপত্তা ও পর্যাপ্ত পুষ্টির লক্ষ্যে এই প্রকল্পটি শুরু করা হয়েছে এই প্রকল্পের অধীনে প্রসবের পড়ে গর্ভবতী মহিলার আর্থিক সাহায্য দেওয়া হবে এছাড়াও বাচ্চাদের জন্যে বিভিন্ন ধরনের টিকার প্রচলনও রয়েছে যেমন পোলিও ভ্যাকসিন জলাতঙ্ক টিকা ইত্যাদি এছাড়া সমস্ত মানুষের জন্য কোভিড ভ্যাকসিন বিনামূল্যে দেওয়া হয়